হ্যাঁ হ্যাঁ বলুন

তোমার কেমন ডিজাইন লাগবে বলো সেই হিসাবে ডিজাইন তো অনেক রকমের হয় যেমন গোল গলা পান গলা ভি গলা

হ্যাঁ তো চুড়িদারের প্যান্টটা কীরকম হবে পাটিয়ালা না অন্য রকম আর হাতা তাহলে মজুরিটা তুমি আগে নিয়ে আসো তারপরে আমি দেখে বলবো হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে তুমি আগে নিয়ে এসো তাপরে আমি দেখবো কাপড় কতটুকু আছে

আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে এসো আমি দেখবো নি কতটুকু কাপড় আছে কী আছে ওই হিসাবে বানাবো তুমি তো পিস কিনেছো না চুড়িদারের

তা তুমি ওইটা নিয়ে এসো আমি দেখি হাতা যদি থ্রি কোয়ার্টার না হয় তো ছোটো হাতা দিয়ে দিবে কোনো প্রবলেম নেই সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এর চুড়িদার কি চেন দাওয়া হবে পিছনে না অন্য আচ্ছা ঠিক